আমার যে সকল জিনিস পছন্দ আমি সেই সব জিনিস সংগ্রহ করি আমি ছোটবেলায় থেকে ইচ্ছা ছিল অনেক কিছু সংগ্রহ করব একটা ছোট মিউজিয়াম বানাব সেই হিসাবে ছোটবেলায় থেকে বাবা কাকা মা তাদের কাছ থেকে টাকা পয়সাগুলো পেয়েছি সেই সেই সব টাকা নয় কিছু কিছু কিছু টাকা ভান্ডারে রেখে দিয়েছি পুরনো দিনের টাকা পিতলের টাকা তামার টাকা রূপোর টাকা তাছাড়া হচ্ছে এখনকার দিনে যে টাকা পুরনো টাকা রেখে দিয়েছি কিছু কিছু পুরনো দিনের নোট টাকা দশ টাকার নোট পাঁচ টাকার নোট সেগুলো কোনোটায় জাহাজের ছবি দেওয়া আছে কোনোটায় বড় বট গাছের ছবি দেওয়া আছে এছাড়াও যখন বাইরে নেপাল ভুটান পাশে তো ভুটান এখানে যখন বেড়াতে যাই তখন সেখানে দেশের সেই দেশের টাকা পয়সা সেইগুলো নিয়ে আমরা এসে সংগ্রহ সংগ্রহ করি এছাড়াও পুরনো দিনের বাস টিকিট ট্র্যামের টিকিট তাছাড়া হচ্ছে কৃষ্ণনগরের মাটির জিনিসপত্র ঠিক আছে বা কাঠের এই বিভিন্ন ধরনের মুর্তি বিভিন্ন পিতল কাঁসার যে ঠাকুরের শিব ঠাকুরের মুর্তি নারায়ণ ঠাকুরের মুর্তি রাধাকৃষ্ণ ঠাকুরের মুর্তি সেগুলো আমি যত্ন করে নিয়ে এসে ঘরে রেখে দিয়েছি সেগুলো আমি সকালে সন্ধে সেবা দিই সেগুলোর সঙ্গে সকালে এবং দুপুরে গণ্য করি এবং পূজা অর্চনা করি এগুলো মোটামুটি আমি সংগ্রহ করে রেখেছি সেগুলো নিয়ে গবেষণা বলতে আমি গবেষণা কিছু করিনি এগুলো সাজিয়ে ঘরে রেখে দিই পুরনো জিনিসপত্র আমার খুব ভালো লাগে সংগ্রহ করতে